আমি দোকান থেকে একটা বিছানার চাদর কি কিনে নিয়ে এলাম বললাম ভালো দেখে একটি সুতির চাদর দিন তো কেন এর আগে যেগুলো কিনেছি সেগুলো সুতির বলে কিনেছিলাম কিন্তু ভালো না এবারেও তাই করলেন দোকানদার আমি একটি সুতির জিনিস নিয়ে এলাম বাড়িতে এসে দেখলাম আমি ঠিকমতো বুঝতে পারি না যে ওটা সুতির না অন্য কিছু টেরিকটের মিশ্রিত আছে আমি বাড়িতে এনে দেখলাম যে সেটা সুতির নয় তাই আমার দোকানদারের প্রতি খুব বিরক্ত হলো এবং দুদিন পরে সেটা জলে ভিজিয়ে দিয়ে দেখলাম চাদরটা যে রঙের এনেছিলাম সেটা ছিলো খুব সুন্দর রঙ কিন্তু জলে ভিজানোর পরেই পুরো রঙটা উঠে প্রায় ফ্যাকাসে সাদা মতো হয়ে গেছে তাই আমার মনে খুব দুঃখ হলো আর ইচ্ছা গেলো না যে কখনও ওই দোকানটায় কোনো জিনিস কিনবো বলে